আমার মায়ের শো শরীর খারাপ আমার মাকে আমি মানে সুগারের পেশেন্ট আছে মাকে মিষ্টি কম যেরকম হাই প্রেশার আছে নুন কমের খাবার তৈরি করে দিই যেরকম হচ্ছে কোনো সবজি বেশি করে দিয়ে সবজি যেরকম সব রকম সবজি ভেন্ডি ঝিঙে আলু এসব রকম সব মিলিয়ে দিয়ে নুন কম দিয়ে সেরকম একটা সবজি করে দিই সে বেশ দারুণ হয় সোব সবজিটা খেতে হালকা মশলার মধ্যে ওটা রান্না করলে ভালো লাগে বেশ কালো জিরে ফোড়ন দিয়ে ওই সবজিটা করে দিই আর রুটি করে দিই আমার মা প্রেশারের মানুষ আচে পেশেন্ট আছে মাকে রুটি করে দিই আর ওই ভেন্ডি আলু বেগুন আলু তারপরে ঝিঙে এরকম সব রকম সবজি মিলিয়ে একটা সবজি করে দেওয়া হয় পেঁপে এসব দিয়ে করা হয় সব সবজিটা খেতে বেশ ভালোই হয় ও ওই সবজিটা করে দিই আর